যেহেতু আমরা গ্রামে থাকি সেই জন্য গ্রামে বাড়ি তৈরি করার জন্য বা গ্রামে বাড়ি তৈরি করার সময় অনেক কিছু বিষয় নিয়েই বাড়ি তৈরি হয় যেমন জলবায়ু গ্রামে বাড়ি তৈরি করার সময় জলবায়ুটা স্বাভাবিক হলে খুবই ভালো হয় কারণ বৃষ্টি বা অতিরিক্ত রোদে বাড়ি তৈরি করতে গেলে খুবই কষ্টকর ব্যাপার বন্যপ্রাণী গ্রামে বন্যপ্রাণীদের একটু দূরের রাখা উচিত যাতে বাড়ি তৈরি করতে গেলে বাড়ির ইট কিংবা দেওয়ালে বন্যপ্রাণীদের ক্ষতি না হয়ে যায় আমাদের যেহেতু বাড়ি তৈরি করতে গেলে আমাদের পেশা ও পরিবার সদস্যের সবার চাহিদা শুনে সবার মতামত নিয়ে একটা বাড়ি তৈরি করাই ভালো কারণ যেহেতু বাড়িতে সবাই থাকব সেই জন্য সবার মতামত নেওয়া খুবই ভালো বাড়ি তৈরি করতে গেলে টয়লেট তো অবশ্যই তৈরি করা উচিত আর সঙ্গে যদি রান্নাঘর না থাকে তাহলে রাঁধবে কোথায় সেই জন্য বাড়ি তৈরি করার জন্য একটা টয়লেট এবং রান্নাঘর এবং বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য একটা ঘর রাখা উচিত স্থানের বিবেচনা করা হলো আর ঘরকুল যোজনা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে ঘরকুল শোষণ যোজনা টা হচ্ছে এমন একটা যোজনা যেটা সরকারি একটি যোজনা এটা সরকারের মাধ্যম থেকেই নেওয়া হয় গ্রামের বাড়িগুলো সাধারণত মাটির হয় এবার আধুনিক ভাবে গ্রামের বাড়িগুলো সবগুলো আবার মাটির হয় না এখন আধুনিক টেকনোলজির দ্বারা অনেকের বাড়ি আবার ইটের তৈরি সিমেন্টের তৈরিও

সাম্প্রদায়িক বছরগুলিতে যদি মানুষের ভালো ইনকাম বা মানুষের হাতে টাকা পয়সা আসে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মাটির বাড়ির পরিবর্তে এ প্রচুর পরিমাণের আগেকার তুলনায় এখন মাটির বাড়ির তুলনায় ইট সিমেন্টের বাড়ি পরিমাণ অনেকটাই বেড়েছে আস্তে আস্তে যদি দেখা যায়

এর থেকে আরও বেশি এখনকার এখনকার ইটের বাড়ির তুলনায় আরও প্রযুক্তি ও উন্নতর দ্বারা মাটির বাড়ির তুলনায় পাকা বাড়ির পরিমাণ অনেকটা গুণ বেড়ে যাবে এভাবে এর পরিবর্তন ঘটছে